হ্যাঁ হ্যাঁ বলুন কি হয়েছে হ্যাঁ আমার দোকানের মাংস এমনি ভালো আর এখন তো যেহেতু আড়াইশো টাকা কেজি চলেছে তাই আমি এখন আড়াইশো টাকাতেই বেচছি আপনি বলুন কি হয়েছে হ্যাঁ হ্যাঁ নিশ্চই পাওয়া যাবে আপনি অতটা নেবেন এখন যেহেতু আড়াইশো টাকা চলছে আপনাকে আড়াইশো টাকাতে দেবো না আমরা কিছুটা ছাড়েই দেবো ফিফটিন পারসেন্ট কি টেন পারসেন্ট ছাড়ে আমার দোকানটা এই আপনার তেলিপুকুরের এই দিকেই আর একটু আগেই তেলিপুকুর যেতে হবে না অনেকটাই আগে হ্যাঁ হ্যাঁ আমার দোকানের নামটা নামটা আমারটা একদম প্রথমেই পরবে একদম আপনি এলেই দেখতে পাবেন হ্যাঁ এই আপনাকে ধরুন এই পনেরো পারসেন্টের মত ছাড় দোবো আপনি তো কুড়ি পঁচিশ কেজি নেবেন তাই জন্য আপনাকে হ্যাঁ কুড়ি পঁচিশ কেজি নেবেন তাই জন্য আপনাকে ওই পনেরো থেকে কুড়ি পারসেন্টের মতো আমরা ছাড় দেবো আপনাকে এর বেশী দিতে পারবো হ্যাঁ হ্যাঁ এই তো ধরুন সকাল আটটা থেকে এই বিকেল সাড়ে ছটা সাতটা অব্দি খোলা রাখি এর বে খোলা থাকি না তার মধ্যে যত কাস্টমার আসে আর কি তাই সবার তো ধরা থাকে তো আপনি যখন আসতে পারবেন সময় করে তাহলে বলুন কখন কি আসবেন আপনি কটার সময় করে আসবেন বলুন না একটা না শুনুন আপনি আমাকে একটা নির্দিষ্ট টাইম বলুন যে আপনি এই টাইমের মধ্যে আসবেন কারণ কি আমার দোকানটা তো অনেকটাই বড়ো আর আমার তো অনেক অর্ডার আসে তাই অনেক সময় অনেক লোক থাকে আমি সেই সময় থাকি না তাহলে আপনি যদি একটা টাইম বলে দেন আমি তাহলে আপনাকে দেখে শুনে ঠিক মত দিতে পারবো তো আপনি বলুন দশটা সাড়ে দশটা হ্যাঁ আপনি কবে আসবেন একটু ডেটটা যদি বলা যেত আচ্ছা ঠিক আছে হবে হ্যাঁ হ্যাঁ দেবো দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে